হ্যালো স্যার আমি আপনাদের সুইগি থেকে এক প্লেট বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম কিন্তু বিরিয়ানিটি সঠিক সময়ে আর পৌঁছয় নি এমন কি আপনাদের ডেলিভারি বয়েরও ব্যবহারটি আমাকে একদম ভালো লাগে নি তারপর বিরিয়ানিটা খুব মানে তৈলাক্ত আর মাংসের পিসগুলোও একদম ছোটো আর খাবারটা বাসি টাটকা নয় তাই খাবারটা আমার পছন্দমতো হয় নি সেই খাবারটা খোলার পর দেখছি খাবারের ভিতর থেকে একটা গন্ধ হুম আর খাবারটা পড়ে যেয়ে নষ্ট হয়ে গেছে প্যাকেটটার দেখছি পুরো তৈলাক্ত হয়ে গেছে